আমি একটা শাড়ি কিনেছিলাম আমাদের ঝাড়গ্রামের বাজার থেকে আমি একটা শাড়ি কিনেছিলাম সেই শাড়িটা আমার খুব ভালো হয়েছিল সেই শাড়িটা আমার খুব ভালো হয়েছিল শাড়িটা পরলেও খুব ভালো লাগত শাড়ির রঙটা খুব সুন্দর ছিল শাড়িটার দামটাও খুব মানে সাধ্যের বাইরে হলেও আমার খুব ভালো লেগেছিল তাই কিনেছিলাম শাড়িটা ওটা আমি প্রথমে পরলাম যখন তখন আমাকে সবাই বলল খুব ভালো হয়েছে রঙ প্লাস মানে পাড়টা আরে এত সুন্দর হয়েছে যে শাড়িটা সেটা আর বলার নয় শাড়িটা যে কোনো জায়গায় পরে গেলেই সব বন্ধুবান্ধবরা জিজ্ঞাসা করত এই শাড়িটা কোন দোকান থেকে কিনেছিস আমি বললাম এটা রাজরানী বস্ত্রালয় থেকে কিনেছি ওরা বলল কত দাম নিয়েছে আমি বললাম এটা আটাশশো টাকা দাম নিয়েছে ওরা তখন বলল আমরাও এটা কিনব এই কথাগুলো শুনে আমারও খুব ভালো লাগল শাড়িটাকে আমি খুব যত্ন করলাম রাখলাম শাড়িটাকে এরকমভাবেই আমি পরতে থাকলাম শাড়িটার যত্ন করতে বার চারেক পরেওছি শাড়িটা খুব ভালো লেগেছে আরও পরব